হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আমি বর্ণালী কর্মকার বলছি বলুন হ্যাঁ আমি সেলাই করি আপনি কি সেলাই করাবেন

ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে আসুন আমার বাড়িতে আমার বাড়ি হচ্ছে হীরাপুর আমবাগান তেঁতুলতলা আপনি জানেন তো হীরাপুর আমবাগান তেঁতুলতলাটা হীরাপুর আমবাগ আমবাগান তেঁতুলতলায় ওই যে হনুমান মন্দিরটা আছে তার সামনে এসে আপনি কল করবেন আমি আপনাকে গিয়ে নিয়ে আসবো অসুবিধা নেই হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আমি লেহেঙ্গা করতে তিনশো টাকা নিই ঠিক আছে আর চুড়িদার করতে আড়াইশো টাকা নিই আর ব্লাউজ করতেও আড়াইশো টাকা নিই আর শাড়ির ফলস পিকো পার পিস সত্তর টাকা করে নিই বুঝলেন কী করে কম করবো বলুন জিনিসপত্রের দাম প্রচুর কম করা যায় আপনিও তো বুঝছেন যে জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে সেলায়ের জন্য সুতো ইয়ে সবকিছুই লাগে ওগুলো সবের দাম বেড়ে গেছে না আপনি হ্যাঁ আপনি বলুন কত দিতে পারবেন সে ঠিক আছে আপনি এলেন না হলে দু পাঁচ টাকা কম করা যাবে কিন্তু এর বেশি এর বেশি বলবেন না কম করার জন্য কারণ এত কম করা যাবে না বেশি কম করা যাবে না হ্যাঁ সে তো নিশ্চয়ই আমার কাজ যদি আপনার ভালো লাগে আপনি নিশ্চয়ই আসবেন তাই না আপনি আসুন এসে আমার কাজ দেখুন আমার জিনিসপত্রের দামটাও দেখুন বানানোর চার্জগুলো তাই না আপনি আসুন আপনার এলে আমার কাজ দেখলে আপনার ভালোই লাগবে হ্যাঁ আসুন আসুন কবে আসবেন তাহলে হ্যাঁ আমি ফ্রি আছি পরশু আসবেন তাহলে আমাকে একটা কল করে নেবেন ঠিক আছে আসার আগে একটা কল করবেন তাহলে আমার সুবিধে হবে আমি আপনার সাথে কথাও তো বলতে হবে আমার টাইমটাও ঠিক করে রাখব আমি ইয়ে করে ঠিক আছে ঠিক আছে আসুন আসার পর কথা হবে হ্যাঁ আপনার আপনার আসতে কিছু অসুবিধা হলে আপনি কোথা থেকে আসবেন আসানসোল থেকে আসানসোল থেকে আপনি বাসে আসবেন তো তো বাসে আপনি রিভারসাইডের বাসে চাপবেন এবং ইয়েতে ধর্মতলায় নামবেন তারপর ওখান থেকে যাকে জিজ্ঞেস করবেন যে ইয়ে আমবাগান তেঁতুলতলাটা কোনদিকে ওরা বলে দেবে দেখিয়ে দেবে আর আমার নাম করবেন ওখানে সবাই আমাকে চেনে আপনাকে আমার বাড়ি দেখিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ফোন করবেন ঠিক আছে রাখছি তাহলে